দেখুন বেসরকারি এবং যে আমাদের যেটা জাতীয় ব্যাংক আর কি তার সাথে অভিজ্ঞতার এটাই পার্থক্য যে দেখুন বেসরকারি একটা পুঁজি বিশাল ব্যাংকিংয়ের জন্য এবং বিভিন্ন রকম সার্ভিস ভালো পাওয়া যায় ঠিক আছে কিন্তু অর্থ আপনাকে একটু বেশি যোগান দিতে হবে এবং যেখান থেকে জাতীয় ব্যাংক আমাদের সেখানে সার্ভিস খারাপ নয় তবে বেসরকারির তুলনায় হয়তো কিছুটা একটু কী বলব মানে কম বটে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে জাতীয় ব্যাংকের হিসেবে মানে ব্যবহার করি আর কি সেই সুবিধাটা আমরা মোটামুটি যেমন নর্মালি সব কিছু ব্যবহার করি অনলাইন সিস্টেম বা বিভিন্ন ব্যাংকিং তার জন্য আমাদের ঠিক আছে এবং বেসরকারি ঠিক আর বেসরকারিও খারাপ নয় বিশেষ কিছু পলিসি না থাকলে বেসরকারি ব্যাংক ব্যবহার করাটাও যথেষ্ট স সমর্থনযোগ্য বলে আমিও মনে করি অসুবিধা তাতে কিছু হয় না হ্যাঁ এবং হয় সাধারণ মানুষও করতে পারে তাদের নিজস্ব চয়েসের উপরে সেটা